আমি যে সব রান্নাগুলো খায় সেখানে বিরল বলতে সেরকম কিছু একটা থাকে না যদিও বিরল আর কী বলবো বিরল বলতে আগে যেরকম কলার মোচা খাওয়া হতো কলার মোচা মাঝে মাঝে আমরা খাই আর সেটা খুবই ভাল লাগে সেটাকে ভেজে খাওয়া হয় এবং সেটা আলুভাজা দিয়েও খাওয়া হয় এটাই একমাত্র বিরল রান্না তাছাড়া বিরল রান্না বলতে একটা জায়গা আছে যেখানে সমস্ত কিছু মাখা পাওয়া যায় তা সেখানে আম মাখা থেকে শুরু করে মিষ্টি মাখাও পাওয়া যায় সেই মিষ্টি মাখা এক দিন খেতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে তো সেখানে খুবই ভালো লেগেছিলো তাই আম মাখা খেতে তো আমরা মাঝে মাঝে খাই আম মাখা ওটাও বা বিরল ধরতেই পারো আম মাখা মিষ্টি মাখা সমস্ত যেমন ভাইরাল হয়ে গিয়েছিলো কয়েক দিন আগে একটা মাখা কাকু এই রকমই আমাদের একজন মাখা আছে মাখা খাই তাই হবে ওটাও খুব ভালো লাগে খাবার করতে গিয়ে রাখে সেটা হচ্ছে মাঝে মাঝে ওই মুড়িতে আমরা চিনি মাখাই প্লাস আলু দুটোই এক সঙ্গে মাখিয়ে খাই সেটা অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু আমার খুবই ভালো লাগে ওই রকম খাবার